আমি সুরুচি রেস্তোরাঁয় একটি খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটি আমার বাড়িতে গরম রাখার গরম করার জন্য উপযুক্ত যাতে খাবারটা গরম থাকে সেই জন্য আমি যাতে খাবারটা সুষ্ঠুভাবে খেতে পারি তার জন্য বলছি খাবারটা যেন খাবারটা যেন সতেজ হয় এবং খাবারটা যেন গরম থাকে